আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হল খেলাধূলা ছোট থেকে ভীষণ কষ্টের মধ্য দিয়ে মানুষ হওয়ার ফলে খেলাধূলাকে জীবন সঙ্গী হিসাবে বেছে নিতে হয়েছিল এবং খেলাধূলা আমার একটা ভীষণ শখের জিনিস তাই প্রচুর খেলাধূলা করতাম খেলাধূলা করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যখন যেতাম তখন পুরস্কার পেয়েছি অনেক ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে পুরস্কার পেয়েছি যখন পুরস্কার পেয়েছি সেই পুরস্কারগুলো আমাকে আরো প্রভাবিত করেছে সেই জন্য খেলাটাকে এখনো ধরে রেখেছি আমার বাচ্চাকেও সেই খেলাধূলা শেখাই এগুলোই আমার জীবনের গুরুত্বপূর্ণ পাঠ